হ্যাঁ আপনি কি রায়চক রাখাশ রেস্টুরেন্ট থেকে বলছেন ম্যাডাম হ্যাঁ বলছিলাম আমার কিছু খাবার অর্ডার দেওয়ার ছিল আপনারা কি ডেলিভারি করেন খাবার হ্যাঁ আমার আজকেই সন্ধ্যা সাড়ে ছটা বা সাতটার দিকে হ্যাঁ তো বলছিলাম আপনাদের ওখানে কি কি খাবার পাওয়া যায় বলতে পারবেন

আচ্ছা তো আমি যেটা বলছিলাম যে আপনাদের জনপ্রিয় সবচেয়ে জনপ্রিয় মানে খাবারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় তো আপনি বললেন লুচি আর পোহা না তো আজকে আমারও নিরামিষ খাবারই দরকার তো আপনি কি লুচি পোহাটা আমাদের জন্য করে দিতে পারবেন সাড়ে ছটার মধ্যে হ্যাঁ আমরা মোটামুটি দশ জন আছি এক একজনের ছটা করে লুচি হলে ষাটটার মত লুচি আর আপনি ষাটটার মত লুচি আর পোহাটা দু কেজি মত পোহা করে দিন হ্যাঁ তো ঠিকানাটা মেইল করে দিচ্ছি পেমেন্ট অনলাইন পেমেন্ট করে দেবো আচ্ছা বুঝতে পারছি আপনাদের হোটেলের এমনিতেই অনেক সুনাম শুনেছি সেইজন্য আপনাকে কল করা আর দেখবেন যেমন লুচি আর পোহাটা একটু মানে একটু ভালো হয় কারণ আর বাড়িতে বাইরে থেকে আত্মীয় আসবে হ্যাঁ এরপর থেকে যখনই কোনো বড় অর্ডার দেওয়ার এরপর যদি ভালো লাগে আমার এরপর থেকে যদি যখনই কোনো বড় অর্ডার দেওয়ার থাকবে তো আপনাকে কল করে নিলেই তো হল আর হ্যাঁ আপনি বলছিলেন মিষ্টির ব্যাপারটা না এমনি আর কিছু এমনি আর কিছু লাগবে না বাট আপনি মিষ্টিটা যখন বলছেন অনেকটা পপুলার তো তা আপনি কুড়িটা মত প্যাক করে দিতে পারেন হ্যাঁ ওটা ঠিক টাইম মত যেমন চলে আসে ঠিক আছে হ্যাঁ